যোগব্যায়াম শুরু করার সঠিক সময় হচ্ছে সাত থেকে দশ বছরের মধ্যে কারণ এই সময়ে বাচ্চাদের শরীরের হাড় অনেক নরম থাকে তারা এই নরম হাড়ের মাধ্যমে যোগব্যায়ামগুলো খুব ভালোভাবে শিখে উঠতে পারে তারা যদি বড়ো বেড়ায় বড়োবেলায় যোগব্যায়াম শেখে তখন তাদের হাড় শক্ত হয়ে যায় এবং তারা আর যোগব্যায়ামগুলো শিখে উঠতে পারে না তাই ছোটো থেকে যোগব্যায়াম করলে অনেক সুবিধা রয়েছে তাদের শারীরিক দিক থেকে তাদের শরীর ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাদের শরীরের গঠন ভালো হয় এবং মানসিক দিক থেকেও তারা ভালো থাকে অনেক ক্ষেত্রে ডাক্তাররা বলে যোগব্যায়াম করার জন্য এই যোগব্যায়াম করলে মানুষ ফিট অ্যান্ড ফাইন থাকে এবং এই যোগব্যায়ামের মাধ্যমে খাবার হজম খুব ভালো হয় ওই জন্য ডাক্তাররা বলে যে প্রতিদিন সকালে এবং বিকালে যোগব্যায়াম করা উচিত এবং আমিও মনে করি যে যোগব্যায়ামটা সত্যিই খুব উপকারিতা মানুষের জীবনের ক্ষেত্রে